কয়েক বছর আগে পুরনো মোবাইল আর বর্তমান স্মার্ট ফোনের মধ্যে পার্থক্য হলো এই যে আগেকার দিনে যে ফোন পাওয়া যেত সেগুলো হলো টেলিফোন যেমন সেগুলোর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়া যেত না সেই টেলিফোনগুলো সেগুলো ল্যান্ড লাইনের মাধ্যমে সংযোগ করা ছিল এবং সেইগুলি একটি নির্দিষ্ট জায়গায় থাকত বা যারও কারও বাড়িতে ব্যক্তিগতও থাকত যাদের বাড়িতে ব্যক্তিগত থাকত না তাদের তারা কোনো বুথ বুথ সেন্টারের কাছ থেকে যেয়ে গিয়ে কল করত সেখানে টাকা কাটত নির্দিষ্ট পরিমাণে এবং তা সেখান থেকে তারা ফোন কল করত আগেকার দিনে এবং এখনকার দিনে মোবাইল যেমন স্মার্ট ফোন হয়ে গিয়েছে এখন যেমন সেখানে সব টাচ স্ক্রিন যেমন স্ক্রিনে হাত দিলেই সমস্ত কাজ হয়ে যায় তারপর সেই স্মার্ট ফোনে কল করার জন্য আলাদা ফিচারস আছে এবং তারপর আরও ওই স্মার্ট ফোনের দ্বারা অ্যাপের মাধ্যমে নানা রকম সব জিনিস করা যায় যেমন তাতে আছে গুগল ম্যাপস তা দিয়ে কোথায় কী জায়গা আছে কত দূর যেতে লাগবে কত সময় লাগবে সেই সব আপনি জানতে পারেন এবং তারপর আছে আরও অনেক কিছু বিনোদনমূলক অ্যাপ আছে যেমন সেগুলি সেগুলিও কাজে লাগে ওই স্মার্ট ফোনের এবং আগেকার তুলনায় এখনকার নেটওয়ার্ক খুবই ভালো আগেকার দিনের নেটওয়ার্ক যেত তারের মাধ্যমে যেমন কোথাও তা ঝড়ে বা কোনোও বৈদ্যুতিক সংযোগ গিয়ে তারর্টি পড়ে গেলে সেখানে সিগনাল আসত আসত না বন্ধ হয়ে যেত দিয়ে তারপর দিনের পর দিন অপেক্ষা করার পর তারপর বাগানো হতো কিন্তু এখন আর সেই সব ঝামেলা নেই এখন টাওয়ারের মাধ্যমে সিগনাল সরাসরি ফোনের মধ্যে এসে পড়ে এবং তার মাধ্যমে আমরা নেটওয়ার্ক ইউজ করতে পারি এবং এখনকার দিনের নেটওয়ার্ক খুবই উন্নতমানের যেমন এখন ফোর জি নেটওয়ার্ক খুবই উন্নতমানের চলছে তারপর বাজারে আরও ফাইভ জি নেটওয়ার্কও আসতে চলেছে এগুলো খুবই কাজের তো এরপর এখন যে যেরকম ডাটা প্যাক মারতে হয় সেগুলো হলো দুশো উনচল্লিশ টাকা সর্বনিম্ন দুশো দেড় জি বি প্রতিদিন হিসাবে ডাটা এবং একশোটা এস এম এস প্রতিদিন আটাশ দিন পর্যন্ত ভ্যালিডিটি থাকে এই প্ল্যানটির এবং ডাটা প্যাকের জন্য মাসে আমি দুশো উনচল্লিশ টাকাই খরচ করি